হ্যাঁ বলুন হ্যাঁ এটা শাড়ির দোকান সব ধরনের শাড়ি আছে পাঁচশো হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার জামদানি আছে ভালো ভালো হ্যাঁ পাওয়া যাবে তা আসুন দেখে যান আমাদের দোকানে শাড়ি ড্রেস সব ভালো আছে আরও ভালো জামাকাপড় পাবে কাতান বেনারসি পাওয়া যাবে এমনি সিল্কের শাড়ি পাওয়া যাবে বাচ্চাদের অনেকটা শাড়ির কেমন দাম পাবেন টেন পার্সেন্ট ছাড় দেবো হ্যাঁ পা দেওয়া যাবে ছাড় তো দিতেই হয় অনেক অনেক ঠিক আছে এসে দেখে যান হ্যাঁ সবসময় খোলা থাকে